পশ্চিমবঙ্গ তার ইতিহাস জুড়ে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সংঘর্ষের মুখোমুখি হয়েছিল এখানে মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী মৃত্যু বরণ করেছে তাদের সংগ্রামে আমাদের পশ্চিমবঙ্গকে টিকিয়ে রাখার জন্য কলকাতার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের দাঙ্গা হয়েছিল যার ফলে কলকাতায় এখন আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি এছাড়াও আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে বহু বিপ্লবী তাদের প্রাণ দিয়েছেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে টিকিয়ে রাখার জন্য দক্ষিণবঙ্গ ভাগ হওয়ার উনিশশো সাতচল্লিশ সালে দক্ষিণবঙ্গ যখন ভাগ হয়ে আমাদের এই দিকের পশ্চিম ভাগটা পশ্চিমবঙ্গ নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গকে স্বাধীনভাবে পু পর্যালোচনা করার জন্য বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন বিভিন্ন কারণে তাই আমাদের দেশে এই পশ্চিমবঙ্গে স বিভিন্ন সা সংঘর্ষ হয়েছে এবং বক্সারের যুদ্ধও হ হয়েছিল কলকাতার দাঙ্গাও হয়েছিল বিভিন্ন কারণে আমাদের এই পশ্চিমবঙ্গ সংঘর্ষ নানা কারণে দেখা যায় তাই আমাদের এদের উপর চিরকৃতজ্ঞ থাকা উচিত